হ্যাঁ বলছি যে এই স্কিনের আমি একটু প্রবলেমের জন্য একটু কথা বলছিলাম হ্যাঁ তো স্কিনের এই প্রবলেমে একটু ডাক্তার দেখাবো তো কবে কি আসবে না আসবে একটু বলতে পারবেন আচ্ছা আচ্ছা মানে আমার স্কিনের একটু খুবই প্রবলেম দেখা দিচ্ছে ঠিক আছে তো আমি সেইজন্য একটু আর কি ডাক্তারের সাথে আর কি দেখাতাম আর কি আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা মানে আমার যা যা প্রবলেম আমার প্রচণ্ড অ্যালার্জির মতন হয়েছে আর কি ঠিক আছে কিনে হ্যাঁ এই বাইরে গেলেই প্রচুর আর কি চুল চুল কাচ্ছে অ্যালার্জির মতন হয়ে গেছে

আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমিও এরকম অনেক দু তিন জায়গায় দেখিয়েছি কিন্তু আমার কোথাওক সেরকম কোনো ভালো কাজ হয় নি তো আমি ভাবলাম একটু আর কি এখানে কি কাজ হবে

হ্যাঁ আমি আগে একবার দেখিয়েছিলাম এরকম স্কিনের ডাক্তার আমাকে অনেক করে ক্রিম দিয়েছিলো আমি সেগুলো ইউস করেছিলাম কিন্তু আমার কোন রকম কোনো কাজ হয় নি হুম হুম আচ্ছা না ডাক্তারাব তাহলে কটা থেকে কটাার অধি বসেন আচ্ছা তা আমকে কোনো কি অ্যাপয়েনমেন্ট করে যেতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ থ্যাংক ইউ